হ্যাঁ গ্রামীণ সম্প্রদায়ে শুরু হওয়া সফল ব্যবসা হল আলু ব্যবসা অর্থাৎ গ্রামের মানুষরা একজোট হয়ে সেখানে আলু চাষ করেছে নিজেরা নিজেদের জমিতেই তারপর তারা সেই আলুগুলোকে একত্রিত করে বস্তাবন্দি করে নিজেরা স্টোর আবদ্ধ করেছেন এবং তারা একটা নতুন ব্যবসা শুরু করেছেন এবং সেখানে তাদের সফলতা বলতে তারা অনেক দূর এগিয়েছেন যেমন তারা আগে বাড়িতেই শুধু থাকত কোনোরকম কাজ করতো না এবং তাদের সাংসারিক অশান্তি লেগে থাকত পরে তারা যেহেতু একজোট হয়ে এই কাজটা করল তখন তারা তাদের সংসারে সকলের মুখে হাসি ফোটাতে পেরেছে এবং আর্থিক দিক থেকেই তারা অনেকটা এগিয়ে গেছে যেমন আলু ব্যবসা এবং পেঁয়াজ ব্যবসাও বলতে পারি পেঁয়াজ চাষ করেছে তারা সকলে মিলে নিজেদের জমিতে এক কাঠা দু কাঠা করে সবজি চাষ পেঁয়াজ চাষ করে তারা নিজেরা সংসারের মুখে হাসি ফুটিয়েছে এবং নিজেরাও আর্থিক দিক থেকে অনেকটা সচ্ছল হয়েছেন